হ্যাঁ ঠিকই এই বয়সে মোটামুটি বাড়িতে বেশিক্ষণ আমাকে একাই থাকতে হয় আর ছেলেমেয়েও বাইরে আর হাজব্যান্ডও নিজের কাজে ব্যস্ত তো সকাল সকাল রান্না বান্না সেরে নিয়ে মানে স্নান পুজো করে খাওয়া দাওয়া সেরে একটু টিভিমুখী থাকি টিভির খবর সিরিয়াল এগুলোই দেখি তারপর এই করতে করতে আবার বেলা গড়িয়ে আসে ঘরের আরও কাজকর্ম যেগুলো থাকে সেই কাজকর্মগুলো করি আর আবার বসে যাই সন্ধ্যার সময় টিভি পর্দার সামনে বেশ কিছু ধারাবাহিকের মানে আমি খুব ভক্ত এবং সেইগুলো দেখি এই করতে করতে রাত্রে খাওয়ার সময় হয় খাবার দিই সকলকে আবার টুকটাক ইধার উধার কাজ করতে করতে রান্নাঘর গুছানো পরের দিন সকালে তো সেই নিজেকেই সব কিছু করতে হয় তো করি আর এমনও হয় মাঝেমধ্যে আমরা বিকালবেলায় আমি পাড়ার আমার দু একজন সেই রকম আমার সমবয়সি একটু হাঁটাহাঁটি করি হেঁটে আসি সকালটা সত্যি কথায় উঠতে ইচ্ছা হয় না বা বাড়িতেও অনেক কাজ থাকে ওই জন্য বেরোতে পারি না তাই বিকেল দিকে একটু হাঁটি আর হাঁটাহাঁটি করি নিজের কাজটুকু করার জন্য মাঝে মাঝে বাজারেও যাই বাজারে টুকটাক কেনাকাটা থাকে সেই কেনাকাটাগুলোও সেরে ফেলি ফেরার সময় অনেক সময় সবজি বাজারও করি কারণ হাজব্যান্ড তো খুব বিজি অনেক কাজে ব্যস্ত থাকে তো ঘরোয়া যে সমস্ত কাজ মোটামুটি সম্ভবের মধ্যে যতগুলো পারি আমি নিজেই করার চেষ্টা করি আবার এইভাবে প্রতিদিনই আমার সময় চলে তার মধ্যে হয়তো মা যদি ছেলেমেয়েরা আসে তখন তো ঘরে আরও একটু কাজ বাড়ে বাড়ে তাদের খাওয়া দাওয়া তাদের সময় ঘরের যাবতীয় যে সব কাজ আবার হাতে হাতে করে নিই আর তখন একটু বেশ কদিন মানে ব্যস্ততার মধ্যেও থাকি ভালোই লাগে খারাপ লাগে না আর একঘেয়েমি দূর করার জন্যে হয়ত গান শুনি অবসর সময়ে এখন তো ধরুন সবার কাছেই মোবাইল তাই সেখান থেকে ছেলেমেয়েরা শিখিয়ে দিয়েছে কীভাবে গান শোনা যায় আমি একটু পুরনো দিনের গান পছন্দ করি সেই হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে সলিল চৌধুরী ও তারপর সন্ধ্যা মুখোপাধ্যায় লতা মঙ্গেশকর এইসব গানগুলো হিন্দি বাংলা খুব ভালো লাগে এই গানগুলা আর আধুনিক গানের মধ্যেও যে খুব খারাপ লাগে তা নয় তার মধ্যে যেমন শ্রেয়া ঘোষালের গলা খুব ভালো লাগে তার গানও শুনি আরও এখন আধুনিক গান শুনছি খুবই ভালো লাগে আর গান শোনা আরা আর একটা আমার ভালো পছন্দের বেশ কয়েকজন বাচিক শিল্পী তাদের কণ্ঠে কণ্ঠস্বরে কণ্ঠে আবৃত্তি শুনি শুনতে ভালো লাগে মানে আমার ছোটোবেলায় কিছু সুপ্ত ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলো এখন এই শোনার মাধ্যমে পূরণ করি